আমার রান্নাঘরে থাকা বিভিন্ন পাত্রের মধ্যে পাত্রগুলি হলো বালতি হাঁড়ি কড়া খুন্তি চামচ নানা রকম মশলাপাতির ডিবে এবং রয়েছে কেটলি প্রেসার কুকার এছাড়া রয়েছে নানা ধরনের ইলেকট্রিক্যাল জিনিসেতে রান্না করার জন্য আলাদা আলাদা ধরনের কড়া এছাড়া রয়েছে গ্লাস এবং নানা রকমের প্লেট এইখানে আমি বালতির মাধ্যমে জল ধরে রাখি এবং সেই জলের সেই বালতি থেকে মগ দিয়ে জল তুলে রান্নার কাজে ব্যবহার করি এছাড়া রয়েছে নানা রকমের গামলা এগুলোতে আমি সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে রাখি এবং রয়েছে থালা সেই থালাগুলোতে আমরা রান্নার পর খাবার দিই এছাড়া রয়েছে কড়া কড়াতে আমরা উনুনেতে বসিয়ে বা গ্যাসের ওপর চাপিয়ে কড়ার মাধ্যমে আমরা ডাল নানা রকমের সবজি বা অন্যান্য কোনো কিছু যদি তরকারি রান্না হয় আমরা সেগুলো কড়ার মাধ্যমে করে থাকি এছাড়া রয়েছে হাঁড়ি হাঁড়ি বা প্রেসার কুকার এই দুটোই আমরা ব্যবহার করি ভাত সিদ্ধ করার জন্য এবং ভাত রান্না করে আমরা সেই রান্নার ভাতগুলি ওই হাঁড়িতেই রেখে দিই